যবে থেকে ইসেবা বা ইন্টারনেটের সেবা আসছে তবে থেকে আমরা খুবই উপকৃত কারণ আমরা কোনো বন্ধুকে যদি টাকা পাঠাই তো আমরা তাহলে তাকে এক মিনিটে টাকা পাঠাতে পারি বা আমরা কোনো কিছু বিষয়ে বা কিছু জানতে চাই তখন আমরা ইন্টারনেট খুললে গুগুলে গিয়ে সার্চ করলে আমাদেরকে এক মিনিটের মধ্যে সে আন্সারটা দেয় তো আমাদের এই ইন্টারনেট খুব উপকৃত করছে বা আবার কিছু তথ্য আমরা যদি কাউকে পাঠাতে যাই তখন আমরা মেলে বা হোয়াটসঅ্যাপে বা জিমেলে আমরা খুব সহজেই পাঠাতে পারি বা আমাদের ঘরে কারো শরীর খারাপ হইছে তো তো আমাদেরকে ডাক্তার ডাকতে হবে তখন আমরা কি করবো তখন আমরা ইন্টারনেটে গিয়ে ডাক্তারকে টপ করে বুকিং করতে পারি তো টপ করে সে ডাক্তার আমাদের মানে রুগীকে দেখে যেতে পারে আবার কোনো সময় ধরুন আমরা কোথাও যাবো ভ্রমণে কিছু ভ্রমণ করবো তো তখন গাড়ি বুক করতে হবে তো গাড়ি বুক করতে গেলে আমাদের খুব সহজ উপায় ইন্টারনেট ইন্টারনেট আমরা সঙ্গে সঙ্গে গুগুলে গেলাম গিয়ে সঙ্গে সঙ্গে আমরা ক্যাব বুক করলাম সঙ্গে সঙ্গে আমাদের এক ঘন্টা বা আধ ঘন্টার মধ্যে গাড়ি চলে এলো নিজেদের লোকেশানে তো আমারা ইন্টারনেট পেয়ে খুবই উপকৃত হয়েছি বা এখন ইন্টারনেট খুবই খুবই মানে মানুষের কাছে খুব সহজ উপায়ে বা আমাদের এই যে আগে আমরা মানে কোনো কিছু লেনদেন বা কিছু করতে গেলে পারতাম না অনেক দেরি লাগতো কিন্তু এখন সেইটা পাঁচ থেকে দশ মিনিট দশ মিনিট থেকে পনেরো মিনিটের মধ্যে সেই জিনিসটা হয়ে যাচ্ছে